আমি আঁকতে খুবই ভালোবাসি আমার আঁকাও খুব ভাল লাগে তার সঙ্গে সঙ্গে আমার সংসারের কাজও করতে লাগে আমি আবার আমার অফিসেও যেতে লাগে আমি তাই সকাল সকাল উঠে আমি ঘরের কাজকর্ম সেরে আমি অফিসে যাই অফিস থেকে আট ঘণ্টা কাজ সেরে আবার আমি বাড়িতে আসি বাড়িতে আমি আবার সব সংসারের কাজ টাজ সেরে আমি দু ঘণ্টা মতন ড্রয়িং আঁকতে বসি এঁকে টেকে আবার আমি বাপের বাড়ি যাই বাপের বাড়িতে সেখানে আমার বাবার বয়স হয়ে গিয়েছে আমার বাবা বেশি ভালো কাজ করতে পারে না তাই আমাদের অনেক কর্মচারীও আছে ঠাকুর বানানোর জন্য তারা ঠাকুর বানায় তাদের সাথেও আমি থাকি থেকে আমি বলি কি করতে হবে না করতে হবে সেইগুলিও বলি এবং তাদের সাথে আমি হাতও লাগাই এই জন্য আমার সব দু দিকেই আমাকে সামলাতে হয় এদিকেও বাপের বাড়ির দিকেও সামলাতে হচ্ছে এদিকে শ্বশুর বাড়ির দিকেও আমার সামলাতে হচ্ছে